সব মানুষের কাছে কী বিভিন্ন ধরনের গুণ রয়েছে আমার গুণ রয়েছে যেমন আমি অনেক মানে মোবাইল ঘাঁটতে ভালোবাসি আর আমার ইলেকট্রনিক্স জিনিস নিয়ে বেশি পছন্দ এবং ইন্টারনেট অর্থাৎ এইসব নিয়ে আমার ভালো লাগে তাই আমার আবার বই পড়তেও ভাল লাগে তাই ভাবি যে এইসব যদি আমি চালিয়ে যাই তাহলে হয়তো কিছু একটা ভবিষ্যতে কিছু কাজ করা যাবে কোনো উন্নতি ঘটবে জীবনে